বাসে আমরাও অনেক জায়গায় গেছি যেমন কলকাতা নবদ্বীপে মায়াপুরে ও তারকেশ্বরে তারকেশ্বর বাবার ধামে গিয়েছি বাবার মাথায় জল দিয়েছি সেখানে বহু লোক চলাচল করে বা সেখানে বহু লোক বহু কষ্ট করে সেখানে থাকে খুব কষ্টে রোজ বৃষ্টিতে কাদা জলে ভিজে মাঠে শুয়ে থাকে খুব কষ্ট করে তাদের দিন কাটে বাবার কাছে যাওয়ার জন্য এবং বাসে করে অনেক দূরে দূরে গিয়েছি বাসের দেখা যায় বাসের ভিতরে অনেকগুলো সিট থাকে সে সিটে সামনে হয়তো দেখা যায় চারজন থাকে বা সাইডে অনেকগুলো সিট থাকে তাতে দুজন দুজন করে বসে বা পেছন দিকে পিছন দিকে আট দশজন করে থাকে বা সাইটে আমরা যখন ভিড় থাকে তখন বাসে আমরা দাঁড়িয়ে সোঁয়াই কাটাই বা আমাদের সাইডে ব্যাগগুলো রাখি এবং বাসের রঙ বিভিন্ন হয় বাস বিভিন্ন রকমের আছে ছোটো বড়ো আছে সাদা নীল বিভিন্ন রঙের আছে বহু জায়গায় যায় বাস বাসে করে আমরা কলকাতায়ও গেছি বা অনেক দূরে দূরে ঘুরতে গেছি বাসে খুব কষ্টকর হয়ে যায় যখন খুব ভিড় হয় তখন খুব কষ্ট হয় দাঁড়িয়ে বাসে যেতে হয় বাসে বাসে রোড ধরেও ঝুলেও যেতে হয় বা ছাইটে যখন খুব ভিড় হয় তখন সাইটের সামনে দরজার মুখে ঝুলেও যেতে হয় এবং অনেক সময় দেখা যায় অনেকে হয়তো যারা বয়স্ক লোক তাদের ইয়ং ছেলেরা বাসে যখন জায়গা না হয় তখন ইয়ং ছেলেরা বয়স্ক লোকদের তারা উঠে দাঁড়িয়ে তাদের সিট দেয় তারা বসে অনেকটা তাদের উপকার হয় রেস্ট পায় না দাঁড়িয়ে থেকে এবং সামনেও বসলে একটু ধাক্কা কম লাগে বা সামনে ডোরের সাইটে দাঁড়ালে খুব ভিড় হয়ে যায় পিছন দিকে সরে সরে যেতে হয় সরে বসতে হয় এবং তার ভেতরে ব্যাগ যে ব্যাগগুলো আমরা নিয়ে যাই সেগুলো রাখার জায়গা ওপরে বাম্পার আছে তার উপরেও আমরা তুলে দিই এবং সাইটেও রাখি যখন জায়গা না হয় তখনও হয়ত আমরা কোলেও রাখি এমনও করি এবং বাসে বাসে অনেক সময় বাসে বাস ধরতেও পারি না বাদ চলে যায় তখন হয়তো আমরা বাস লাইনে দাঁড়িয়ে থাকি তারপরে আবার যখন বাস আসে তখন উঠতে হয় তারপরও উঠে দেখা যায় আমরা যেখানে যাবো সেইখানেই হয়তো যেতে যেতে হয়তো পোয়া ভুলে যাই গিয়ে আবার কিছু দূর গিয়ে আবার হয়তো সেখান থেকে নেমে আবার পাল্টা বাস করি করে ঠিক সেই জায়গায় যাই